মাছ ধরার বিষয় নিয়ে আমি যেটা জানি এখনকার সময় সেইভাবে মাছ ধরা মানুষ বড়শি ছাড়া কিংবা মাঠে ছোটোখাটো জাল পেতে যেভাবে মাছ ধরে আগেকার দিনে যেমন প্রচুর মানুষ একসঙ্গে নৌকায় মাছ ধরতো বড় বড় এক দুশো বিঘে ঘের ছিল সেই জল করে সবাই মিলে মানে লাঠি বড় বড় নিয়ে নেমে জল জলে বাড়িয়ে এক সাইডে জাল পেতে মাছ ধরতো তার তাছাড়াও আবার মানুষ নদীতে যেত নৌকা করে সবাই ইলিশ মাছ ধরতে সেসব দিন এখন আর খুব একটা দেখা যায় না তবুও মানুষ যায় যারা মাছ ধরার নেশা যাদের মাছ ধরতে যারা খুবই ভালোবাসে তারা যায় নৌকা নিয়ে যায় গিয়ে সেখানে কাঁকড়া ধরে মাছ ধরে সুন্দরবনে আগের মতো এখন আর মানুষ অতটা মাছ ধরার দিকে না মানুষ এখন আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে মাছ ধরাটা সবাই পছন্দ করে না মাছ ধরা যেমন ভালোও লাগে তেমন বিপদের দিকেও আছে সাপ পোকামাকড় বনে জঙ্গলে বাঘ কুমির আছে তার ভয়ে মাছ ধরতে অনেকে যায় না এখনকার ছেলেমেয়েরা সবাই স্কুল পড়াশোনা বেশিতেই তার মধ্যেই থাকতে বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে